আমার একটি নার্সারি রয়েছে যেই নার্সারিতে আমি নানান রকমের গাছ লাগিয়ে থাকি সে ফুলের গাছ ফলের গাছ তাছাড়াও এমনি অন্যান্য নানা রকম গাছ পাওয়া যাবে এই সময় এই এই গাছগুলিকে আমি নানানভাবে যত্ন নিয়ে থাকি আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সকালবেলায় পাইপ দিয়ে গাছগুলিতে জল দিই এবং দেখি কোন গাছগুলিতে মাটিগুলি শক্ত হয়ে গেছে সেই গাছগুলিতে একটু কোদাল দিয়ে খুঁড়ে দিই আবার কিছু কিছু গাছ আছে যেগুলি কোদাল দিয়ে খোঁড়া যায় না খুবই ছোটো ছোটো চারা সেই চারা গাছগুলিকে আমি অনেক সময় পাশুনি বলে একটি ছোট্ট কোদাল আছে সেই পাশুনি দিয়ে মাঝে মাঝে একটু করে উটকে দিয়ে থাকি এছাড়াও এই গাছগুলিতে আমি সকালবেলা বিকেলবেলা নিয়মিত জল দিই এছাড়া এই গাছগুলিতে আমি গোবর সার দিই এবং নানা রকমের কীটনাশক ওষুধও এই গাছগুলির উপর প্রয়োগ করে থাকি যাতে গাছগুলি বেঁচে থাকে এই গাছগুলিতে শীতকালের সময় ঠান্ডা বেশি থাকার জন্য অনেক সময় গাছগুলি ঝুমে যায় সেই সময় তাছাড়া শীতকালে যেমন গাছগুলো ভালো থাকে সেরকম গাছগুলিতে আমি সকালে একবার এবং বিকালে একবার করে জল দিই গ্রীষ্মকালের সময় ওই গাছগুলির ওপরে আমি একটি তিরপল দিয়ে দিই যাতে করে রোদের তাপটা বেশি না আসতে পারে যেহেতু চারাগুলি গাছগুলি ছোটো ছোটো সেহেতু রোদের তাপ যদি বেশি লাগে তাহলে গাছগুলি হয়তো ঝুমে যাবে গাছগুলির হয়তো খুবই কষ্ট হবে আমি গাছগুলিকে নিজের সন্তানের মতো করে যত্ন করে থাকি তাই গ্রীষ্মকালের সময় তার উপরে একটি কালো পলিথিন দিয়ে আচ্ছাদন দিয়ে দিই যেহেতু কালো পলিথিন দিয়ে রোদটা বেশি প্রবেশ করতে পারবে না তাছাড়া আবার এমন কিছু কিছু লতানো গাছ আছে যেগুলি আমি ঘরের মধ্যেও রাখি সেই গাছগুলিকে অক্সিজেন পাওয়ার জন্য আমি জানলার ধারে রাখি যাতে করে গাছগুলির বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড নিতে কোনো অসুবিধা না হয় এইভাবেই আমি গাছেদের যত্ন করে থাকি গাছগুলি আমার ছেলের মতো আমি চাই ছেলেদের মতো করে গাছগুলিকে লালন পালন করতে তাই গাছ হল আমার প্রাণ তাই ওই নার্সারিটিও আমার প্রাণ